রাজ্যে ঘোরাঘুরি করার কিছু উপায় হিসেবে বিভিন্ন ধরনের ভ্রমণের জন্য পরিবহনের সর্বোত্তম উপায়গুলো হচ্ছে সাধারণত রিক্সা টোটো অটো এবং বাস ট্রেন এবং প্লেন সাধারণত ইউজ করা হয়ে থাকে পশ্চিমবঙ্গে